হ্যালো হ্যাঁ বলছি বলুন আপনি ব্যাংকের অ্যাকাউন্টে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে চাইছেন না আপনি সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট কি খুলতে চাইছেন আচ্ছা ব্যাংকের অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট খুলতে গেলে তো মিনিমাম ব্যাংকের অ্যাকাউন্টে টু থাউসেন্ড রুপিস রাখতে লাগবে আর আপনার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড তিনটে জেরক্স বাড়ির অ্যাড্রেসের যে কোনো একটা প্রুফ ডকুমেন্টস লাগবে আপনার দুটো ফটো লাগবে কি লাগবে সরি হ্যাঁ এখনই ব্যাংকিং প্রসেস হচ্ছে আপনি বই যেদিন খুলবেন তার এক সপ্তাহ ওয়ান উইকের মধ্যে আপনি ব্যাংকের পাসবই পেয়ে যাবেন প্লাস এ টি এম চেকবই দুটো আপনার বাড়িতে কুরিয়ার হয়ে চলে যাবে ওয়ান উইকের মধ্যে এ টি এম চেকবই পাসবই আপনার বাড়িতে কুরিয়ার হয়ে চলে যাবে আর অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ব্রাঞ্চে আসতে হবে এসে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে সারা দিনে সারা দিনে ইনভিটেশন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে মিনিমাম টু থাউজেন্ড রুপিস রাখতেই হবে এটা ম্যান্ডেটারি সেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ওপরে ডিপেন্ড করছে আপনি মিনিমাম এটা টোয়েন্টি ফাইভ কে তুলতে পারবেন ওকে থ্যাংক ইউ